হ্যালো হ্যাঁ কে বলছেন ও বলুন হ্যাঁ আপনি বলতে পারেন আপনার কেমন রুম দরকার বলুন হ্যাঁ অ্যাভেলেবেল তো হবে আপনি যেরকম বলছেন সেরকম রুমের প্রাইস পাঁচশো পাঁচ হাজার টাকা আছে কিন্তু আপনি যদি আরও ভালো ঘর পেতে চান তাহলে সেটা বাড়বে হয়তো ছয় হাজার হতে পারে সাত হাজার হতে পারে আপনাকে সেটা দেখে বলতে হবে যে আপনার কেমন রুম প্রয়োজন হ্যাঁ ছহাজার আপনি ধরে রাখবেন খাওয়া দাওয়া আমাদের এখানে সুবিধা খুব ভালো আপনি দেখতে পারেন আমাদের এখানে সবরকম খাওয়া দাওয়া পাওয়া যায় আপনি অর্ডার করলে আপনার রুমের মধ্যে পৌঁছে দেবে হ্যাঁ আপনি সে সুবিধাও পাবেন আমাদের কী বলছে না না আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আমাদের এখানে আপনার সুবিধা মতোই খাবার দেওয়া হবে হ্যাঁ নিশ্চয়ই আপনি একদিন এসে দেখে যেতে পারেন আপনার কবে রুমের প্রয়োজন ও তাহলে আপনি পনেরো তারিখে বা ষোলো তারিখে এসে দেখে যেতে পারেন আপনার কোন রুম পছন্দ হয়েছে বা কিছু সব তাহলে আপনি কি আসবেন হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চয়ই এসে দেখে যান কেমন পছন্দ হচ্ছে না হচ্ছে আপনার নিশ্চয়ই পছন্দ হবে আমাদের এখানে রুম খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনি যেভাবে বললেন খাওয়া দাওয়ার ব্যবস্থা সে ব্যবস্থাও আমাদের এখানে খুব ভালো আপনার নিশ্চয়ই পছন্দ হবে হ্যাঁ আপনি পাশে পার্কও পাবেন

আপনি এসে তাহলে দেখে যাবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনারা আসতে পারেন আমাদের এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে স্যার আপনি এসে দেখা করে যাবেন